পশুপণ্য বলতে আমরা সাধারণত গরু ছাগল কিনে বাড়িতে বড়ো করি বড়ো করার পর তারাও কিছুদিন পরে আবার নতুন বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার পর ছাগলের বাচ্চাগুলো আস্তে আস্তে বড়ো হয় হ্যাঁ আর গরুর বাচ্চা কি হয় বড়ো হল দুধ দেয় গরু সেই দুধ থেকে আমরা কিছুটা দুধ খাই আর কিছুটা দুধ বিক্রি করে কিছুটা অপ অর্থ উপার্জন করি আর ছাগলের বেলাও ছাগলগুলো বড়ো হতে থাকে আস্তে আস্তে তারপর তাদেরকে বিক্রি করে দিয়ে আমরা অর্থ উপার্জন করি গরু দুধ দেয় দুধের থেকে আমরা বিভিন্নরকম সুস্বাদু খাবার তৈরি করি আর যে দুধ বিক্রি করি সেই অর্থ থেকেই গরুর খাবার কিনে নিয়ে এসে আবার পুনরায় তাদেরকে খাওয়াই বখনা বাছুর হলে বাড়িতে রেখে দিই আর যদি এঁড়ে বাছুর হয় সেগুলো বিক্রি করে দিই বিক্রি করার ফলে যারা আমাদের কাছ থেকে কিনে নিয়ে যায় তারা কখনো কখনো থাকে জবাই করে আবার খেতে খায় তারাও তাদের ব্যবসা করে অর্থ উপার্জন করে এই ভাবে পশুপণ্য চলতে থাকে